হ্যালো হ্যাঁ দাদা বলছিলাম যে আপনি যে পাইপ ফিটিং করতে এসেছিলেন আমার টয়লেটের পাইপ লিক হয়ে গিয়েছে তো ওটার থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে তো ওটা কেমনভাবে লাগিয়ে লাগিয়েছিলেন মানে ফ্রিতে করে দেবেন না হ্যাঁ টাকা লাগবে তো আপনি কেমনভাবে ফিটিং করেছেন যে এরকমভাবে আরও পাইপ তো আপনি কবে আসবেন তাহলে কালকেই এসেন আসুন কালকে এসে ঠিক করে দিন তো পাইপটিকে পালটে দিন ও তা বলছিলাম তার জন্য কি কোনো এক্সট্রা চার্জ লাগবে তো বলছিলাম এমনভাবে করবেন যেমন না আর এরকম না হয়